ড্রয়িং মানে হলো আর্ট যে সমস্ত মানুষরা কথা বলতে পারে না তারা নিজেদের ভাব প্রকাশ করার জন্য ড্রয়িং করে থাকে এবং ড্রয়িং আমরা প্রত্যেকেই করতে ভালোবাসি ছোটো থেকে বড়ো প্রত্যেকের জীবনে ড্রয়িংই একটা আলাদা জিনিস এবং আলাদা একটা মান রাখে ছোট ছোটো বাচ্চাদের ড্রয়িংয়ের প্রতি একটা আলাদা রয়েছে তাদের স্কুল থেকে অনেক ড্রয়িং বই থাকে এবং তারা সেই সমস্ত কালার করে থাকে যে সমস্ত বাচ্চারা নতুন নতুন ড্রয়িংয়ে ভর্তি হয়েছে তাদেরকে আস্তে আস্তে করে ড্রয়িং শিখতে হবে যেমন ধাপে ধাপে তাদেরকে শুরু করতে হবে প্রথমে তাদেরকে ছোটো ছোটো আঁকা দিয়ে শুরু করতে হবে এবং খুব ভালো করে আঁকাটা তাদেরকে ছোটো থেকেই আঁকতে শিখতে হবে যাতে বড়োতে কোনো সমস্যা না হয় ছোটো থেকে ভালো করে আঁকতে আঁকতে তাঁদেরকে একটু কঠিন একটু আস্তে আস্তে আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়াতে হবে মানে প্রথমে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে এবং তারপরে তাদেরকে আস্তে আস্তে করে ভালো করে রঙ করতে হবে যেন তাদেরকে সবসময় নোটিশ করতে হবে যেন রঙটা যেন বাইরে বেড়িয়ে না যায় এবং তাদেরকে একটু এবং সবসময় তাদেরকে প্র্যাক্টিস করতে হবে প্র্যাক্টিস থাকলে ড্রয়িং সবচেয়ে সুন্দর হয় এবং সবচেয়ে বেশী ভালো হয় প্র্যাক্টিস না থাকলে কিন্তু ড্রয়িং ভালো হয় না এবং আঁকাটা তো অনেক বাজে হয় রঙও ভালো হয় না তাই যেসমস্ত কম্পিটিশানে তারা যায় তাদের জন্য অনেক বেশী বেশী করে প্র্যাক্টিস করতে হবে এবং এই এই সমস্ত করতে করতে তারা ধীরে ধীরে একদিন না একদিন ঠিক উপরে উঠতে পারবেই